আমার প্রিয় খেলা ক্রিকেট ছোটোবেলা থেকে আমার স্বপ্ন ইন্ডিয়ান টিমের হয়ে খেলব ক্রিকেট আমি ছ বছর প্র্যাকটিসও করেছি প্রফেশনাল ক্রিকেট এবং আমার খুব ভালো লাগে মাঠে সময় কাটাতে ব্যাটিং করতে কিপিং করতে ফিল্ডিং করতে